হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ বলছি আপনাকে আপনাদের এখানে যে আমি সিট বুক করেছিলাম একটু মানে যাব বলে বেনারস যাব বলে বাসটা হচ্ছে রাহুলস ট্রাভেলস আর কি হ্যাঁ বলছি এরকম বুক করেছিলাম আপনাদেরকে তো বললাম যে আমার যে সিটটা যেন একদম জানালার ধারে হয় তো এরকম এরকম মানে জানালার একদম ধারে হয়নি সিটটা আর সিটটা ভালো নয় মানে বসার ক্ষেত্রে একদম অসুবিধে হচ্ছে তাহলে এরকম কেন হয়েছে স্যার সমস্যা বলতে মানে আমার তো শরীরের কনডিশান খুব খারাপ ভালো নয় তার জন্য আমি হচ্ছে জানালার ধারে রেখেছিলাম মানে বুক করেছিলাম আর হচ্ছে মানে সিটটা মানে বসার জন্য খুব একটা ভালো নয় পিঠে লাগছে প্রচণ্ড সিটটা আর সিটটা মানে আমি একটু মানে পিঠের দিকে একটু শুইয়ে মানে শোয়ানো সিট চেয়েছিলাম আপনি ঠিক কী রকম একটা দিয়েছেন সিটটা প্রচণ্ড শক্ত না না হ্যাঁ এটা হেলানো যাচ্ছে না কিছু প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছি না না তারাও ট্রাই করেছে কিছু হুম

না আমি তো অনেক দিন আগেই বুক করেছিলাম আপনারা বললেন ঠিক আছে দিদি জানালার পাশেই এরকমই হবে আমি এবার ফ্যামিলি নিয়ে যাচ্ছি তাদেরও প্রবলেম হচ্ছে মানে বেশি করে আমার যে আমার হাজব্যান্ডের প্রবলেম হচ্ছে আরও বেশি করে মানে আমরা সবাই এরকম জানালার ধারেই বুক করেছিলাম যেহেতু আমাদের মানে একটু বমির প্রবলেম আছে তারপর শরীরটাও আমার সেরকম ভালো নেই ওই জন্য বুক করেছিলাম কিন্তু এরকম হয়ে যাবে বুঝতে পারছি না তো তাই না তাহলে এবার কী করব ক্যানসেলও তো করতে পারছি না টাকাও পেমেন্ট করা হয়ে গেছে

না সেটা কী করে হয় বলুন হাফ টাকা ফেরত আমি তো ফুল টাকা আপনাকে পেমেন্ট করে দিয়েছি তাই না না না ফাঁকা তো ফাঁকা নেই তো আমিও তো দেখতে পাচ্ছি সেটাই তো হচ্ছে ইয়ে হ্যাঁ হুম আচ্ছা ঠিক একটু অ্যাডজাস্ট করবার চেষ্টা করুন একদমই চলবে না ওই জন্যই তো আমি আগে বুক করেছিলাম কিন্তু আপনি তো বললেন যে জানালার ধারে আছে তার জন্যেই আরও বেশি করে বুক করলাম না হলে তো অন্য বাস তো অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে তাই না সেটাই তাহলে একটু দেখুন আর না হলে হচ্ছে এইভাবে কষ্ট করে যেতে হবে আর কি ঠিক আছে একটু অ্যাডজাস্ট করবার চেষ্টা করুন আপনি যদি পারেন আর আমিও একটু চেষ্টা করছি অ্যাডজাস্ট করবার আর কি সিট নাম্বার আছে হচ্ছে চব্বিশ এদিকে ছাব্বিশ আর তিরিশ হুম না তিনটেই করতে হবে তিনটেই তো আমি জানালার ধারে করেছিলাম তিনটেই মানে এরকম হয়েছে আর কি না একদম ধারে পড়েছে মিডলেও পড়েনি হুম হুম না ট্রিপল সিটে হুম হুম হুম হুম হুম হুম হুম না না না না না না না কোনো সমস্যা না না না কোনো সমস্যা নেই দেখুন তাহলে আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার হ্যাঁ